আমি কিছু দিন আগে ফ্লিপকার্ট থেকে একটি ফেস ক্রিম কিনেছিলাম এবং ফেস ক্রিমটি আমি যেদিন থেকে ব্যবহার করি আমার হালকা হালকা মাথা ঘুরতে শুরু করে এবং দুই থেকে তিন দিন ব্যবহার করার পর আমি বুঝতে পারি আমার মুখের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দাগ হয়ে গিয়েছে এবং সেগুলি থেকে র্যাশ বেরোচ্ছে এবং খুবই চুলকানি হচ্ছে পরে আমি যখন ফেস ক্রিমটির দিকে লক্ষ করি আমি দেখি ফেস ক্রিমটির ডেট ওভার হয়ে গিয়েছিল এবং এটি কিনে আমার শরীরে অনেক ক্ষতি হয়েছে এবং আমাকে ডাক্তার দেখাতে হয়েছে এবং হাজার টাকার ওপর ওষুধ কিনে খেতে হয়েছে এই পণ্যটি কিনে আমার অভিজ্ঞতা খুবই খারাপ আমি এরকম পণ্য কিনতে চাই না